দৌড়ানোর জন্য আমার স্বাভাবিক রুটিন হলো আমি সকাল সকালে এক ঘণ্টা আর তোমার হচ্ছে ওই সন্ধেবেলায় এক ঘণ্টা এই দু টাইম আমি দু ঘণ্টা দৌড়াই এবং দৌড়ালে তোমার হচ্ছে মানে শরীরে যে অ্যাক্টিভ অ্যাক্টিভ ভাবটা ই থাকে মানে কোনো কাজে ক্লান্তি মনে হয় না কোনো কোনো যা কোনো কিছুতে মানে ক্লান্তি আর ভাব আসে না তুমি দৌড়ালে কী হবে তুমি হচ্ছে মানে যে কাজটা করবে সেই কাজটার মানে সম্পূর্ণ ফোকাস থাকবে মানে কোনো মানে যে এই দু এক সময় এমন হয় যে আমি কাজ করতে করতে অন্যমনস্ক হয়ে যাচ্ছি বা কোনো একটা খেলা খেলছি তা সেখান থেকে মানে অন্যমনস্ক হয়ে যাচ্ছি বা পারছি না এসবগুলো হয় না তোমাদের সব কাজেই তোমাদের অ্যাক্টিভ অ্যাক্টিভ অ্যাক্টিভ লাগে এবং দৌড়ানো খুব ভালো জিনিস এতে এতে স্বাস্থ্য স্বাস্থ্য ভীষণ ভালো থাকে তবে আমার আমার দু টাইমের থেকে আমার ওই সন্ধেবেলাটায় সন্ধেবেলাটা দৌড়াতে খুব ভালো লাগে কারণ সন্ধেবেলায় আমার মানে একটু সকালে একটু ঘুমের থেকে উঠতে একটু কষ্ট হয়ে যায় তবু উঠি উঠে আমি দৌড়াই আর সন্ধেবেলা তো ঘু ঘুম থেকে ওঠা ফোটা লাগে না আমার দৌড়াতে খুব ভালো লাগে এবং বিকেলে মনে হয় যেন আমার এক ঘন্টার জায়গায় দু ঘণ্টা দৌড়ালেও আমার কোনো অসুবিধা হয় না তবে দৌড়ানো একটা শরীরের পক্ষে একটা ভীষণ একটা মানে ভাইটাল জিনিস শরীরটা মানে শরীরটা ফিট থাকে